হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ জানি

হ্যাঁ হ্যাঁ পারবো না কেন আমি সব ধরনের রান্নাই পারি বলুন আপনার কেমন লাগবে আচ্ছা কবে লাগবে আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কোথায় যেতে হবে বলুন আচ্ছা মানে আপনার আপনাদের রেস্টুরেন্ট তো ও আচ্ছা ঠিক আছে হবে তারপরে শুধু একটাই রান্না না অন্য আরও বাকি আছে

ও আচ্ছা আসলে আমার কাছে তো মোবাইলটা থাকে না তো যদি আপনি তো তাড়াতাড়ি জানিয়ে বলতে পারেন তাহলে একটু ভালো হতো ও আচ্ছা ঠিক আছে

ঠিক আছে হুম